আমি পুরুলিয়ার বাসিন্দা এখানে ছৌ শিল্প খুবই বিখ্যাত তাছাড়াও রয়েছে গালা শিল্প এখানে গালার জিনিসপত্র খুব তৈরি হয় মাটির জিনিসপত্রও তৈ তৈরি হয় তাছাড়া ডোকরা শিল্পও রয়েছে এইসব শিল্পই আমাদের পুরুলিয়াতে খুব বিখ্যাত শিল্প